মজার জিনিস হচ্ছে আমাদের ভাষায় একটা কথা আছে বারো মাসে তেরো পরব সে তার মধ্যেই পড়ে ধরুন চৈত্র মাসের থেকে আমি শুরু করি ধরুন চৈত্র সংক্রান্তিতে আবার শিবের গাজন হয় হ্যাঁ বৈশাখ মাস থেকে আপনার শিবের মাথায় জল ঢালা শুরু হয় রমজান মাস আছে আপনার মুসলিম ভাইদের জন্যে তারা রমজান মাসে মসজিদে যায় নামাজ পড়ে সারাদিন উপবাস করে হিন্দুরাও সেইরকম ধরনের ধরুন শ্রাবণ মাসে ইয়েতে শিবের বাবা শিবের মাথায় জল ঢালতে যায় তাছাড়াও দুর্গাপুজোর আগেটাতে আমাদের তর্পণ বলে একটা জিনিস আছে এই তর্পণটা হল পিতৃপুরুষকে জলদান জল দেয় আর কি বাড়ির বাবা মা মারা যাওয়ার পরই আমরা কিন্তু এই তর্পণটা করতে পারি এই ধরনের বিভিন্ন আচার অনুষ্ঠান আমাদের আছে যেমন মা বোনেরা ধরুন বিপত্তারিনীর পুজো করে তাতে নাকি বিপদ আর আসে না কেটে যায় এরকম ধরনের নানা কথাবার্তার মাধ্যমে এবং এগুলোর মধ্যে কিছু কিছু জায়গাতে কিছু বিজ্ঞানভিত্তিক কারণও থেকে যায় এই যেমন ধরুন একাদশীতে মাছ মাংস ডিম না খাওয়া নিরামিষ খাওয়া তারপরেতে মাসে একদিন আপনার উপবাস দেওয়া এইগুলোর কিন্তু কিছু বিজ্ঞানভিত্তিক কারণ ছিল তৎকালীন যুগ থেকে যার থেকে আমরা কিছু জিনিস উপলব্ধি করতে পারি এখন এসে যে রোগজ্বালা আগেকার দিনে যা ছিল এখন অনেক বেড়ে গেছে তারা ওই নিয়মগুলো মানতো বলেই রোগজ্বালাটা কম হতো